আমি একদিন আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তার বাড়িতে গিয়ে দেখি তাদের একটি সুন্দর ফুলের বাগান আছে সেখানে নানা ধরনের রঙ বেরঙের ফুল বিভিন্ন ধরনের ফুল রয়েছে বাগানটি দেখতে অপরূপ সুন্দর লাগছিল বিভিন্ন রঙের যেমন কালো সাদা লাল হলুদ গোলাপি ইত্যাদি রঙের গোলাপ আবার জবাফুল রজনীগন্ধা চন্দ্রমল্লিকা জুঁই ইত্যাদি ফুলের গাছও ছিল সেই বাগানে ঢুকতেই আমারও ইচ্ছে হল যে আমিও আমার বাড়িতে একটি ফুলের বাগান করব সেখানে নানা ধরনের নানা রঙের ফুলের গাছ থাকবে এইভাবে আমি ফুল গাছের বাগান করতে অনুপ্রাণিত হয়েছি আবার আমি একবার আমার বাবা মায়ের সাথে পিকনিক করতে গিয়েছিলাম সেখানে একটি জায়গায় আমরা দাঁড়িয়ে ছিলাম যেখানে দেখি একটি মাঠে বিভিন্ন ধরনের সবজির চাষ রয়েছে সারি সারি সবজির চারা লাগানো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল তাই যেটি দেখে আমার মনে হয়েছিল যে আমিও যদি আমার বাড়িতে এমনি একটি বাগান করতে পারি